হ্যাঁ আমি না এরকম বই অনেক পড়েছি সে এখন তো বুড়ো হয়ে গিয়েছি কিন্তু তখন খালি চোখে অনেক রকম ওই হাসির বই পড়েছি যেমন ধরুন একটা গোপাল ভাঁড়ের লেবু চুরি উফ সে কী হাসি একদিন এখন গোপাল ভাঁড় এসেছে শ্বশুরবাড়ি জানিস শ্বশুরবাড়ি এসেছে এবার শাশুড়ি মা খেতে দিয়েছে খেতে দিয়েছে এমন সময় গোপাল ভাঁড় বলছে বলে মা সব দিয়েছেন লেবু দিন না একটুখানি বলে বাবা লেবু তো সে রোজই চুরি হয়ে যাচ্ছে বলে হ্যাঁ সে কী আপনার গাছ থেকে লেবু রোজ চুরি হয়ে যাচ্ছে আপনি চোরকে ধরতে পারছেন না বলে না বাবা আমার গাছের লেবু আমার প্রতিদিন চুরি হয়ে যাচ্ছে কোনো দিন আর লেবু পাই না বলে ঠিক আছে মা আমি যখন এসেছি এবার তোমার আমি চোর ধরে তবে আমি বাড়ি যাব তা একটা কাজ কর মা ওই যে কচি পাঁঠার মাংসটা আপনি রান্না করবেন কিন্তু কালকের আমি ওই লেবুর রস দিয়ে খেয়ে তবে কিন্তু বাড়ি যাব ভালো করে ওটা বেশ বানাবে শাশুড়ি মা তখন বলছে আচ্ছা বাবা আচ্ছা ঠিক আছে বলে কী করছে এ বার রাত্রে শাশুড়ি মা শুয়ে শুয়ে চিন্তা করছে জামাই তো বলল লেবুর রস দিয়ে খেয়ে যাব আর জামাই লেবু খাবে না চলে যাবে ওর থেকে আমি এক কাজ করি বলে তখন শাশুড়ি মা কী করল হ্যারিকেন নিয়েছে নিয়ে আর মাথায় একটা ঘোমটা টোমটা দিয়ে যাচ্ছে আর সেই দিকে কিন্তু গোপাল ভাঁড় চুপ করে গাছের গোড়ায় বসে আছে দেখল একজন চোর এরম ঘোমটা দিয়ে হ্যারিকেন নিয়ে যাচ্ছে যেতে যেতে গোপাল ভাঁড় কিন্তু ঠিক লক্ষ্য করেছে এই আসছে চুপ করে আছে আর ওই দিকে শাশুড়ি মা যাচ্ছে টুকটুক করে সেই এ লেবু গাছের গোড়ায় যেই সময়টি লেবু গাছের গোড়ায় গিয়েছে ওমনি কী করেছে গোপাল ভাঁড় যেই একটা শশুড়িকে পাঁজা করে ধরেছে বলে এই তো লেবু চোর ধরেছি ধরেছি বলে কী বাবু কী আমি তো বাবা আমি তো বাবা বলে তুমি এত রাত্রে লেবু চুরি করতে এসেছ বলে হ্যাঁ বাবা আমি বলি হয়তো চোরে সব চুরি করে নিয়ে যাবে আর আর হয়তো জামাইয়ের খাওয়া হবে না সেই জন্য এসেছি গো বাবা সে কী হাসি আমিও তো হেসে হেসে পাগল হয়ে গেলাম বলি এ কী বলে হা হা হা করে সব এই রকম হাসছি তারপরে গোপাল ভাঁড়ের আর মাংস খাওয়া হল না লজ্জায় মাংস শাশুড়িকে পাঁজা করে ধরেছি কী করবে একটা লজ্জা তো মান সম্মানের ব্যাপার এবার গোপাল ভাঁড়ের রাগ মাংস খাওয়া হল না বাড়ি চলে গেল আর এই